হ্যাঁ আমি অনেকগুলো সরকারি প্রকল্প পেয়েছি সবুজ সাথী রূপশ্রী কন্যাশ্রী তা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী এইসব অনেক প্রকল্প আমি সুবিধা পেয়েছি আমি সবুজ সাথী প্রকল্প থেকে যেই সাইকেল পেয়েছিলাম আমার স্কুল থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই ছিলো যাতে এই সরকারি প্রকল্পতে আমি সাইকেল পেয়ে আমি সেটাতে সেটা করে আমি স্কুলে যেতাম আমার সুবিধাই হতো গাড়ি ভাড়াটাও লাগতো না আর সাইকেল করে গেলে অনেকটা আমার সুবিধাও হতো আর স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী কার্ডের জন্যে যেই সুবিদাটা আমি সবথেকে ভালো পেয়েছি যখন আমার বাবা অসুস্থ ছিলো ওই স্বাস্থ্য সাথীর কার্ড দেখিয়েই আমি বিনা পয়সায় সেখান থেকে চিকিৎসা পেয়েছি আর রূপশ্রী রূপশ্রীতে আমি রূ এখনো বিবাহিত নই তো রূপশ্রী প্রকল্পে আমি আমার দিদিকে দেখেছি তার বিয়ের জন্যে তাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছিলো সে তার এই বিয়েতে কাজে লাগাতে পেরেছে কারণ সবার সামর্থ্য থাকে না সেই বিয়েতে খরচ করার সে সেই প্রকল্পটা পেয়ে অনেক সুবিধা হয়েছিলো আমি কন্যাশ্রীর টাকা পেয়েছিলাম যাতে আমার কলেজে ভর্তি হওয়ার জন্য খুব উপকার হয়েছিলো আমি প্রকল্পগুলো পেয়ে খুব আনন্দিত বোধ করি